আমি যেই জ্যাকেটটা আমি যেটি কিনেছিলাম সেটি হল একটি ফর্মাল জ্যাকেট এবং এটির গুণগত মান এবং রঙ অত্যন্ত সুন্দর এবং ঐতিহ্যবাহী এটির কাপ কাপড় খুব সুন্দর এবং রঙের দিক থেকেও বেশ মানানসই